আপনি কি কখনও আঁকার জন্য ক্লাস বা ওয়ার্কশপ নিয়েছেন হ্যাঁ আমি আঁকার জন্য বা আঁকা প্রশিক্ষনের জন্য ক্লাস বা ওয়ার্কশপ নিয়েছি আপনি কি এবং আমি ওয়ার্কশপ নিয়েছি কারণ আমি হচ্ছি ভালোভাবে আঁকতে পারছিলাম না কোনোকিছুই সেই জন্য আমি সবাই ভালো আঁকতো আমার বন্ধুবান্ধবগুলো যারা আছে তারা সব কিছুই খুব সুন্দরভাবে আঁকতো সবাই ভালো বলতো কিন্তু আমারও ইচ্ছা সবাই যাতে আমারগুলি দেখে ভালো বলে সেই জন্য আমি ভালো আঁকতে পারছিলাম না বলে আমি আঁকার প্রশিক্ষনের জন্য আমি ক্লাস নিয়েছিলাম ও ওয়ার্কশপ নিয়েছিলাম তারপরে আমি ভালো আঁকতে পারছিলাম না তারপরে আমি আঁকতে পারছিলাম না বলে তারপরে আমি শেখার পরে ভালো আঁকতে পারছিলাম এবং আপনি আপনার অভিজ্ঞতা থেকে কী শিখেছেন আমি আমার অভিজ্ঞতা থেকে অনেক কিছুই শিখেছি নিজের অভিজ্ঞতা থেকে যেমন আমি একটি মাছ একটি গাছ ও একটি বাড়ি এঁকেছিলাম যেমন গাছটা আমি এঁকেছিলাম আমি নিজের অভিজ্ঞতা থেকে আমাদের বাড়ির সামনে যে গাছটি আছে সে গাছটিকে ভালোভাবে দেখে প্রশিক্ষণ করে আমি ভালোভাবে দেখছিলাম গাছের ছালগুলা কী সুন্দর ফেটে আছে গাছের পাতা থেকে কটা ঝুরি বেরিয়েছে গাছের কটা শেকড় বেরিয়েছে এইসব এবং গাছের যে উই ধরে আছে সেগুলি ভালোভাবে আমি পর্যবেক্ষণ করেছিলাম এবং তার ফলে আমি গাড়িটা যখন গাছটা যখন এঁকেছিলাম খুব সুন্দর এঁকেছিলাম এবং একটি গাড়িও এঁকেছিলাম এবং যে গাড়িটি রাস্তায় চলছিলো তারপরে যখন গাড়িটি দাঁড়িয়েছিলো আমাদের বাড়ির সামনে সে গাড়িটি আমি সুন্দরভাবে ভালোভাবে দেখেছিলাম সে দেখার ফলে আমি সুন্দর করে এঁকেছিলাম এবং একটি আমি বাড়ি এঁকেছিলাম আমাদের বাড়ির সামনে দশতালা একটা বিল্ডিং আছে সে বিল্ডিংটিকে আমি দেখেছিলাম বিল্ডিংয়ের ধারে ধারে কত কেরকম করে কী আছে জানলা কেরকম আগলে কত সুন্দর দেখাবে বা খুব সুন্দর দেখাবে সেই জন্য জানলাটাকে আমি যত সুন্দর দেখাই ততো সুন্দরই করেছিলাম জানলাটা দরজাটা বা বাড়িটা আমি খুব সুন্দরভাবে যখন এঁকেছিলাম সেই জন্য সবাই ভালো বলেছিলো এবং এর জন্য আমি নিজেকে গর্বিত মনে করি এত সুন্দর আঁকার জন্য